আমি একবার ঘুরতে গেলাম সেই বাসে আমরাও অনেকে গেলাম যাচ্ছি বাসের সামনে ড্রাইভার থাকে ডান সাইডে ড্রাইভার চালাচ্ছে আমি বাঁ সাইডে বসে হেলপারি করতেছি হঠাৎ করে একটা গাড়ি এইলো এসে বাসের সাইডে মেরে দিলো সেই বাসটা সঠিক জায়গায় পৌঁছে নিয়ে গেলাম নিয়ে ঠিক করলাম তার ড্রাইভারি সিট তার সাইডের সিট তার হ্যান্ডেল তার গিয়ার সব কিছুই চেঞ্জ করতে হয়েছে এমনভাই বাসটা ধাক্কা খেয়েছে যার জন্য যাত্রীদের কিছু কিছু ক্ষতি হয়েছিল বা তেমন কিছু ক্ষতি হয়নি মেন ক্ষতিটা হয়েছে বাজের সামনের দিকটাকে সামনাসামনি ধাক্কা ড্রাইবারারের বেশি লেগেছিলো আর সামনে যারা বসছিল তাদের অল্প কিছু লেগেছে সাইডটি বাসের ছাইটি তো এমনি জানলা দরজা সব কিছুই থাকে তো সেগুলো আশা করি ক্ষতি হয়নিই যাওয়া হয়েছে সামনের শো কাঁচ না তারপর তোমার ইঞ্জিনের দিকটা কিছু ক্ষতি হয়েছে বাজের অভিজ্ঞতা তেমন কিছু নেই যেন বাস কম চলি চরি মালগাড়ি মালগাড়ির অভিজ্ঞতাটা নেক্সট পার্টে পাঠিয়ে দিও স্নান করতে